সরকারি স্কিমগুলির অধীনে স্বাস্থ্য পরিষেবার মান খুবই উন্নত কারণ সরকার প্রতিটি এলাকায় খুব ভালোভাবেই স্বাস্থ্য পরিষেবা করেই চলেছে তাই প্রতিটি এলাকা রোগের দিক থেকে হোক বা চিকিৎসার দিক থেকেই হোক খুব বিশেষভাবে উন্নত হয়েছে আর আমাদের এই এলাকায় সরকারি হাসপাতাল বা প্রাইভেট সেন্টার আমরা খুবই সবাই খুব যেতে খুব পছন্দ করি কারণ আমাদের এ এলাকার সরকারি হাসপাতালগুলো এতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে এখানে আমাদের মনেই হয় না যে এখানে রোগ কোনো আসতে পারে বলে আমাদের মনে হয় এখানকে গেলে আমাদের রোগ সেরে যায় আর এখানকার যে পরিবেশ এই পরিবেশটাও খুব সুন্দর হাসপাতালের পরিবেশটা এতোটাই সুন্দর যে যে অন্যান্য জেলার হাসপাতালের থেকে আমাদের জেলার হাসপাতালগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এখানকার মানুষজনগুলোও খুব ভালো আর এখানকার ডাক্তার আর নার্সগুলো যে থাকে তাদের ব্যবহার এতো ভালো যে লোকেরা তাদের ব্যবহারে নিজেরা সন্তুষ্ট হয় এবং তারা সমস্ত রোগ তাদের নির্দ্বিধায় ডাক্তারদেরকে বলতে পারে বা নার্সদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে আর চিকিৎসার সুবিধা তো এখানে তো খুব বিশেষভাবে রয়েছে যেমন বিনে পয়সায় চিকিৎসার সুবিধা সরকারি হাসপাতালগুলোতে বিনে পয়সায় চিকিৎসা করা হয় যাতে এ সমস্ত রোগী এখানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং তাদেরকে অন্য জায়গায় যেতে হয় না চিকিৎসা পাওয়ার জন্য